হ্যালো হ্যাঁ দাদা আমি যেই খাবারটা অর্ডার দিয়েছিলাম না তো আমি সে অফিসে ছিলাম তখন দিয়েছিলাম কিন্তু অ্যাকচুয়েলি আমি এখন আমি বাড়িতে চলে এসেছি তো খাবারটা কি আমার বাড়িতে ডেলিভার করতে পারেন ও থ্যাংক ইউ তো আমার অ্যাড্রেসটা একটু নোট করে নিন না প্লিজ অ্যাড্রেসটা হচ্ছে এইট এ রায় স্ট্রিট কলকাতা সিক্স আর আমার ফোন নাম্বার তো আপনাদের কাতে কাছে আছেই তো কোনো প্রবলেম হলে ফোনটা করতে পারেন ওকে তো কতক্ষণে চলে আসবে ও আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে দাদা তাহলে রাখি তাহলে হ্যাঁ